পশ্চিমবঙ্গের বিনোদনের জনপ্রিয় রূপ অনেকগুলি রয়েছে তার মধ্যে আছে সঙ্গীত এখানকার যে বাংলা ভাষার যে সঙ্গীত ধ্রুপদী সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি দ্বিজেন্দ্রগীতি এইসবগুলো অনেকটাই জনপ্রিয় এবং তার পাশাপাশি বর্তমানে ছবিতে যেসব ধরনের বাংলা গান ব্যবহার করা হয় বা বর্তমান সময়ে যেসব গায়করা গান গান তাদের গানও কিন্তু যথেষ্ট জনপ্রিয় নৃত্যের ক্ষেত্রে দেখতে গেলে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের নৃত্য হিসাবে ভারতনাট্যম এবং কত্থক দুটি খুবই জনপ্রিয় বর্তমানে সিনেমাতেও অনেক উন্নতি করেছে বাংলা ছায়াছবি থিয়েটারেও পশ্চিমবঙ্গের দখল অনেকটাই বাংলা থিয়েটার বর্তমানে অনেকটাই জনপ্রিয় এছাড়াও যদি আঞ্চলিক কিছু বিনোদনের জনপ্রিয়তার কথা বলি তাহলে আছে আঞ্চলিক হিসেবে যদি বলা হয় পুরুলিয়ার ছৌ নাচ ঝুমুর নাচ এই ধরনের নাচগুলোও কিন্তু মানুষকে বিনোদন দেয়